আমাদের আমাদের গ্রামীণ ওই সম্প্রদায়ের মানুষেরা হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে এই নাচ প্রদর্শন করে আর এই নাচগুলি এই এইভাবে আনন্দ উপভোগ করে থাকে মানুষেরা আর রাত্রিবেলায় যে নাচের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান থেকেই মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে উপভোগ করে থাকে আনন্দ